হ্যাঁ আমি আমার পরিবারের জন্য বিভিন্ন ভালো ভালো স্বাস্থ্যকর রান্না করে সবাইকে খাইয়ে থাকি এই স্বাস্ত্যকর খাবারগুলি খাবারগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো লুচি ও আলুর দম এছাড়াও বিভিন্ন সোয়াবিনের পোস্তু আলু পোস্তু ব্যাসন ভাজা এবং পটলের তরকারি ইত্যাদি আমি রান্না করতে পারি এই সব রান্নাগুলি খাওয়ার পরে পরিবারের লোক আমাকে খুবই বাহবা দিয়ে থাকেন এ ছাড়া এই খাবারগুলি খুবই স্বাস্ত্যকর বর্তমান যুগে বাইরে থেকে কোনো খাবার কিনে খেতে গেলে তা খুবই অস্বাস্থ্যের শিকার হতে হয় কারণ বাইরের খাবার স্বাস্থ্যসম্মত হয় না তাছাড়া খাবারের ওপরে মাছি বসে এবং তাদের যারা খাবার পরিবেশন করে তাদের হাতের অবস্থাও খুব খারাপ থাকে তাই পেটের যন্ত্রনা করতে পারে ও অন্যান্য কষ্ট হতে পারে তাই আমি আমার পরিবারের সবাইকে বাইরের থেকে বাড়িতেই ভালোভাবে রান্না করে স্বাস্ত্যসম্মতভাবে সকলকে পরিবেশন করে থাকি